আমাদের এলাকায় নাচ গান আঁকা প্রভৃতি সাংস্কৃতিক গোষ্ঠী বসবাস করে এখানে আমরা নাচ গান আঁকার সম্পর্কে সবাই সচেতন এবং আমাদের যারা বাচ্চারা আছে তাদেরকেও আমরা নাচ গান আঁকা নানানরকম আনুষ্ঠানে আনুষ্ঠানিক বিষয়ে সচেতন করে তুলি যে কোনও অনুষ্ঠান কোনও পুজা পার্বণ উপলক্ষ্যে কোনও স্কুলের অনুষ্ঠানে আমরা সব সময় বাচ্চাদিগকে এগিয়ে নিয়ে যাই এবং বাইরের লোকেদের সাথে ঘন ঘন যোগাযোগ রাখি কেননা কোথাও কিছু হচ্ছে কি না সেইটুকু জানার জন্য এবং বাচ্চাদিগকে সেখানে নিয়ে যাব এবং সেখানে মানুষের সাথে নানানরকম পরিচয় করব যেখানে বাইরে বেরালে বিভিন্ন জাতি ও সম্প্রদায়ের মানুষের সঙ্গে যোগাযোগ হয়ে থাকে আমরা নানান বিষয় সম্পর্কে জানতে পারি সবচেয়ে আমার মনে হয় যে এই সাংস্কৃতিক গোষ্ঠী যোগাযোগ থাকার জন্যই আমরা বাইরে প্রচুর মানুষের সাথে যোগাযোগ করতে পেরেছি